হ্যাঁ আমি মোরগ লড়াই ভেবে এ সম্পর্কিত ইভেন্টের অভিজ্ঞতা পেয়েছি আমাদের পাশের বাড়িতে একটি কাকু তিনি অনেক মোরগ কিনেছেন এবং সেই মোরগগুলিকে নিয়ে খেলা দেখাতে নিয়ে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখেছি মোরগরা এই লড়াই করার সময় অনেক রেগে যায় এবং তারা রেগে গিয়ে হ্যাঁ মোরগ লড়াই করতে স্টার্ট করেন এবং এই মোরগ লড়াই দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই খেলা উপভোগ করতে আসেন এবং তারা অনেক মজার ছলে দেখেন এবং তারা নিজে উপকৃত হয় এবং আমি একবার এই মোরগ খেলা দেখতে গিয়েছিলাম সেখানে এই খেলাটি দেখে আমার অনেক মজার সহিত আমি এই খেলাটি দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে এবং অনেক হাসি মজা এগুলো সবই হয়েছে